কোভিড নাইন্টিন একটি মহামারী রোগ যা মানুষকে ধ্বংস করে দিয়েছে অনেক পরিবারকে তছনছ করে দিয়েছে অনেক পরিবার আপনজনদের হারিয়েছে অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে মানুষ এই সময়টা বাইরে যেতে পারতো না কারণ ভারত সরকারের নির্দেশ ছিলো বা মানুষকে বাড়িতেই থাকতে হবে মানুষ কাজে কর্মে অফিস আদালত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাতে দেখা করতে পারতো না মানুষের ডিস্ট্যান্স মেনটেন করতে হতো মানুষের দূরত্ব বজায় রাখতে হতো এই সময় সমস্ত এলাকায় পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণ কেন্দ্রগুলি সবই বন্ধ হয়েছিলো মানুষের আর্থিক অবস্থা দেখা দিয়েছিলো আর্থিক ঘাঁটতি দেখা দিয়েছিলো অনেক মানুষ অনাহারে দিন কাটিয়েছে তাদের প্রয়োজনীয় জিনিস তারা সেই সময় পান নি অনেক মানুষ না খেতে পেয়ে মারা গেছেন অনেক মানুষ এই কোভিডে মারা গেছেন মানুষ দেশ বিদেশ কোথাও যেতে পারতো না মানুষ তার বাড়িতে বন্দি হয়ে থাকতে হতো একটা সময় মানুষ দুর্বল হয়ে পড়তো মানুষের মানসিক শান্তি ছিলো না মানুষ কষ্ট পেতো আমার এলাকায় যে পর্যটন কেন্দ্রগুলি আছে যে ভ্রমণ কেন্দ্রগুলি আছে সেখানে আমি দেখেছি বছরের পর বছরব ন্ধ হয়ে থাকতে কোনো মানুজন আসতো না সেখানকার এলাকার যারা ব্যবসা করে খান তাদের অনেক আর্থিক অসুবিধা হয়েছেন তাদের অনেক আর্থিক ঘাঁটতি দেখা দিয়েছেন মানুষ খুবই কষ্টে এই দিনগুলো কাটিয়েছেন